প্রথমত আমি আঁকা নিয়ে খুব একটা প্রফেশনাল নই আমি কখনো শিখিওনি বলা যায় তবে কখনো কখনো আমার ভালো লাগে বা ইচ্ছা হয় বা আমার হবি বলা যায় আঁকাটা আঁকতে আমার ভালোই লাগে তবে যখন আমার ইচ্ছা হয় বা যখন আমি প্রপার সময় পাই আঁকার তো এখন কথা হচ্ছে আমি আগে থেকে তো কোনও সিদ্ধান্ত নিই না কারণ যেহেতু আমি প্রফেশনাল নই যদি আমি প্রফেশনাল হতাম তবে অবশ্যই আমাকে সিদ্ধান্ত করে রাখতে হতো যে আমি আজকে এই আঁকাটা প্র্যাক্টিস করবো বা এটা আমার আঁকার আছে যেহেতু আমি প্রফেশনাল নই বা কখনো শিখিওনি সেরকমভাবে সুযোগ পাইনি তো আমার কখনো সিদ্ধান্ত নেওয়া থাকে না আমি কখনো কখনো যখন আমার আঁকার ইচ্ছা হয় যখন আমি ফ্রি টাইম পাই তখনই আমার আঁকার ইচ্ছা হয় যেমন বলতে গেলে আমি হয়তো কখনো ফোন ঘাঁটছি তখন ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি হয়তো একটা কিছু ছবি দেখতে পেলাম তার মধ্যে আমার মণ্ডলা আর্টটা বিশেষ করে ভালো লাগে যেহেতু ডিজাইন বেস্ড আমি ওগুলো একটু পছন্দই করি বলতে গেলে তো এখন আমি যদি মণ্ডালা আর্ট দেখতে পাই তো আমি সেটা দেখে আঁকার চেষ্টা করি এবার আমি পেন্সিল স্কেচ করতে পারি কিন্তু রঙ পেন্সিল ইউজ বা জল রঙ বা পোর্ট্রেট কিছু আঁকা সেগুলো আমি পারি না যেহেতু আমি শিখিনি তাই জন্য আমি পারি না তবে পেন্সিল দিয়ে মণ্ডালা স্কেচটা আমি করতে পারি বা কোনও ডিজাইন আঁকতে পারি কখনো কখনো ছোট বাচ্চাদের বই দেখেও কিছু কার্টুনের ছবি এঁকে দিতে পারি তাদের আমি খুশি করার জন্য তবে যেহেতু আমি পুরোপুরি শিখিনি তাই সেরকম ভালোভাবে তো পারি না তবে চেষ্টা করি ভালো করার এবার আমি যদি বলি আমি আঁকতে ভালোবাসি কিনা অবশ্যই আমি আঁকতে ভালোবাসি তবে কিছু কিছু সময় আমি যখন পারি না যে আঁকাগুলো খুবই কঠিন হয় দেখেও করতে পারি না তখন আমার খুব খারাপ লাগে যখন আমি নিজে আঁকতে পারি না তবে যেটুকু আমি পারি তাতেও আমি খুব খুশি হই এবং যাদের আমি আঁকাগুলো দেখাই তারাও আমাকে বলে বেশ সুন্দর হয়েছে আঁকাগুলো তার মধ্যে আমি যে যেগুলো বেশি রাখার চেষ্টা করি সেগুলো হলো ডিজাইন আমি আমার নিজের খাতার মধ্যেই বিভিন্ন ডিজাইন করে রাখি সেগুলোও তো আমার আঁকার মধ্যেই পড়ে বা হয়তো কখনো এমন জায়গায় একটা চোখের কোনও ছবি দেখলাম সেটা আমার খুবই আকর্ষণীয় হলো সেটার প্রতি আমি খুবই দেখে আমার খুব ভালো লাগলো তখন আমি সেটা হয়তো আঁকি আমার নিজের খাতার মধ্যে ফ্রি টাইম পেলে তখন ওরকম আঁকতে আঁকতে বা প্র্যাক্টিস করতে করতে কিছুটা ভালো হয় তবে অনেকদিন পর পর আঁকার অভ্যাস ছেড়ে দিলে সেটা আমি কিছুতেই ভালো করতে পারি না আঁকা আমাকে ভালবাসতে হলে ভালোবাসা মানেই প্র্যাক্টিস করতে হবে আমাকে